বাইশ ছয় দুহাজার তেইশ উনিশ তিন দুহাজার বাইশ আঠেরো দুই দুহাজার একুশ চোদ্দো এক দুহাজার কুড়ি এবং তেরো এক দুহাজার উনিশ